আমি যে বইটি অনলাইনে ক্রয় করেছিলাম সেই বইটি অত্যন্ত কাজের প্রমাণিত হয়েছে সেটিতে রঙ চেনার বিভিন্ন পদ্ধতি বিভিন্নরকম রম রঙ সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে